গ্রাম এবং শহর অঞ্চলে খেলার মর্ধ্যে পার্থক্য বলতে গ্রামে একটু বেশি খেলা হয় শহরাঞ্চলে একটু কম খেলা হয় কারণ গ্রামে এক নম্বর মাঠটা প্রচুর থাকে এবং ছেলেদের খেলার আগ্রহটা প্রচুর থাকে প্রত্যেক দিন ই এর বাড়িতে যেয়ে ডেকে এনে সবার বাড়িতে যেয়ে সবাই ডেকে এনে খেলাধুলাটা বেশি প্রচলিত থাকে গ্রামে আর শহরে শহরে বেশি ঘর দুয়ার বাড়ি থাকার কারণে মাঠের সংখ্যা তো একটু কম থাকে এবং সেখানে সব ছেলেরা কাজের চাপে থাকে এবং সেই জন্য তাদের আগ্রহটাও একটু কম থাকে ওই জন্যে শহরাঞ্চলে খেলাধুলাটা একটু কম হয় গ্রামে সবারই আগ্রহ সবারই চেষ্টা থাকে সমস্ত খেলাতেই তারা আগ্রহ সফল হয় ওই জন্যে গ্রামে একটু বেশি খেলা হয় শহরাঞ্চলে একটু কম খেলা হয়